হ্যাঁ বলুন

হ্যাঁ পাবেন আপনি কিন্তু দেখুন এইভাবে তো আপনার কি ওটা লাগবে এখন হ্যাঁ দেখুন এইভাবে তো আমি আপনাকে বললে দিয়ে দিতে পারি না এর জন্য আপনাকে অবশ্যই আগে থেকে আমাকে বলতে হবে সেটা কোনো ব্যাপার না আপনি এখন আমাকে বলছেন যখন আমি ভালো দেখে আনিয়ে রাখতে পারবো কিন্তু আপনি যেটা জানতে চাইছেন বেসিকালি যে কোন পত্রিকাটা আপনার ভালো হবে এখনো নির্দিষ্টভাবে আমি বলতে পারি যে আনন্দবাজারটাই বেটার হবে কারণ এই পত্রিকাটা এখন ধরে রাখুন প্রচুর হিউজ হিউজ মানুষ এই পত্রিকাটা থেকে নিচ্ছেন বা পড়ছে জানছে বিভিন্ন ধরনের এই পত্রিকাটাই বেশি এখন দেখতে গেলে চলছে তা আমিও আপনাকে বলবো যে এই পত্রিকাটা সম্বন্ধে যদি আপনি কিছু জানতে চান তো আমি বলতে পারি আর আপনি এটা নিতেই পারেন তো আপনার কি লাগবে হুম অর্ডার দিলে আপনাকে সেরকম কিছু করতে হবে না আপনার কবে লাগবে সেইটা প্রথমত আমাকে বলতে হবে কারণ আমার কাছে অ্যাভেলেবেল তো সব সময় থাকে না তাই আমাকে এইটা অর্ডার দিতে হয় বা আমি অন্য জায়গা থেকে আনি সেভাবে আমা আপনাকে আমি অর্ডারটা দেবো হ্যাঁ আপনি মিনিমাম তিন দিন আগে থেকে আপনি যদি আমাকে বলতে পারেন আমি তিন দিনের মধ্যে এনে দেওয়ার ব্যবস্থা করবো সেটা কোনো ব্যাপার না তা আপনি যদি এখন বলেন আমি আপনাকে হ্যাঁ হ্যাঁ ডেলিভারির দিক থেকে আপনাকে কোনো রকম কোনো সমস্যায় পড়তে হবে না আপনার অ্যাড্রেস থাকবে আমি সেইভাবে মতোই আমাদের লোকেরা কাজ করে সেইভাবে ডেলিভারি আপনার পৌঁছে যাবে এই দিকে কোনো রকম আপনাকেও চিন্তা করতে হবে না আর আপনি কি ক্যাশ অন ডেলিভারি করবেন নাকি অনলাইন পেমেন্ট করবেন আচ্ছা ঠিক আছে আমাদের আমাদের সমস্ত জায়গা আপনাকে পাঠিয়ে দেওয়া হবে অনলাইন পেমেন্টের জন্য সমস্ত উপায় আপনি পেমেন্টটা করে দেবেন আর অডার নিয়ে কোনো রকম চিন্তা করার দরকার নেই আপনার ঠিক টাইমে অর্ডার পৌঁছে যাবে তাহলে আনন্দবাজার পত্রিকাটাই থাকবে

হ্যাঁ হ্যাঁ আপনি অ্যাড্রেসটা পাঠিয়ে দিন ঠিক আছে